আমার গৃহস্থলিতে সমগ্র চারজন পরিবারের সদস্যের জন্য প্রতিদিন প্রায় আমিই রান্না করে থাকি রান্না করা আমার কাছে অত্যন্ত প্রিয় একটি বিষয় এই রান্না করতে গেলে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হয় যেমন চাকু বা ছুরি বা বঁটিতে যদি ধার থাকে সেগুলি সবসময় বাড়ির ছোটো বড়ো বা বয়স্কদের হাতের নাগাল থেকে একটু দূরে রাখা ভালো বিভিন্ন আনাজ যেমন পিঁয়াজ রসুন আদা ইত্যাদি কাটা হয়ে গেলে যে কোনো ছুরি বা চাকু ধুয়ে ভালো করে মুছে অন্য জায়গায় রেখে দেওয়া উচিত গরম জিনিস যে কোনো গরম ফুটন্ত বা চাটু বা কড়াই বা হাঁড়ি ইত্যাদি রান্না হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর সেটিকে নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া উচিত বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের গ্যাস অবশ্যই চেক করে নেওয়া উচিত রান্না হয়ে যাওয়ার পর সিলিন্ডার থেকে গ্যাস বন্ধ করে রাখা অবশ্যই মেনে চলা উচিত ইন্ডাকশন বা মিক্সার গ্রাইন্ডারে বিভিন্ন কাজ কলাপ হওয়ার পর সেগুলির পাওয়ার অফ করে দেওয়াই বাঞ্ছনীয় রান্নাঘরের মূলত কাজ হয়ে গেলে একটা অন্তত আলো জ্বেলে রাখা উচিত যাতে আপনি চলে আসার পরে অন্য কেউ রান্নাঘরে প্রবেশ করলে তার বুঝতে অসুবিধে না হয়